মা বীণাপাণি ট্রাভেলস আমি প্রদীপ কুমার হালদার বলছি সদরহাট থেকে আগামী ষোলোই সেপ্টেম্বর তারাপীঠ বক্রেশ্বর শান্তিনিকেতন ম্যাসেঞ্জোর যাবো আমরা দু নাইট হোল্ড হবে তারাপীঠে এক নাইট শান্তিনিকেতন এক নাইট সাতজন যাবো কী গাড়ি পাওয়া যাবে ট্রভেরা কত ভাড়া পড়বে বারো হাজার টাকা গাড়িটা এ এসি হবে তো হুম এসি চার্জ ঘন্টায় দুশো টাকা করে

হ্যাঁ ষোলোই সেপ্টেম্বর আমরা সন্ধ্যে সাতটায় গাড়ি ছাড়বো আর সরায়হাটে আপনি পাঠিয়ে দেবেন